হ্যালো প্রিয়ঙ্কা জানিস তো আমি কিছুদিন আগে ফ্লিপকার্টে একটা শাড়ি আর আরকটা শার্ট অর্ডার দিয়েছিলাম তার কয়েকদিন পর আমি দেখি মিশোতে যে শার্টটি অর্ডার দিয়েছিলাম সেই শার্টেরও মানে শার্টটির ফ্লিপকার্টের থেকেও মিশোতে অনেক কম দামে পাওয়া যাচ্ছে তো আমি ভাবলাম যে সেটা ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করার পর আমি মিশোতে অর্ডার দেবো তুই কী বলতে চাইছিস ঠিক আছে তাহলে আমি কিন্তু সমস্যা একটা জায়গায় হয়ে গিয়েছে যে আমাদের ক্যান্সেল করার যে টাইমটা দেওয়া থাকে যে কয়েকটা দিন দেয় তারা সেই দিনটা ওভার হওয়ার কারণে আমি আর ক্যান্সেল করতে পারছি না তো কী করা যেতে পারে ঠিক আছে তাহলে আমি ওরা আসলে আমি তাদেরকে বলে দেবো মিথ্যা কথা বলে দেবো যে আমি বাড়িতে নেই আমি আজ নিতে পারব না অন্য কোনো দিন যদি আসেন তাহলে নেব এই মিথ্যা কথাটা তাহলে বলে দিই তুই কী বলছিস আচ্ছা ও ক্যান্সেল তুই জানিস না ক্যান্সেল কীভাবে করে ঠিক আছে আমি বলে দিচ্ছি প্রথমে ফ্লিপকার্টে যাবি ফ্লিপকার্টে গিয়ে দেখবি কয়েকটা অপশন দেওয়া থাকে একটা রিটার্নের অপশন আর একটা ক্যান্সেলের অপশন দেওয়া থাকে ওই ক্যান্সেলে ক্লিক করলে তোর ক্যান্সেল হয়েছে তার কিছু দিনের পর তোর টাকাটাও রিটার্ন চলে আসে হ্যাঁ হ্যাঁ আমি ভাবছি যে মিশো থেকে এবার অর্ডার দেবো আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দেবো না কারণ মিশোতে অনেক কম দামে জিনিস পাওয়া যায় আর মোটামুটি ভালো সব কিছুই জিনিস পাওয়া যায়

ফ্লিপকার্ট থেকে আর নেব না তাহলে কয়েকটা অর্ডার দিয়েই দিই মিশো থেকে যদি ভালো না লাগে তাহলে ক্যান্সেল করে দেবো কিংবা আসলে আমরা ফিরিয়ে দেবো আমরা নেব না

ও তুইও হচ্ছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলিস আচ্ছা তোরও যদি মনে হয় তুইও ক্যান্সেল করতে পারিস আমি তো শার্টটা নেবই না কারণ এত দাম আমি ফ্লিপকার্ট থেকে নিতে পারব না আমাকে নিতে হবে আমি মিশো থেকেই নেব ঠিক করেছি যখন আমি ওখান থেকে নেব আর ওখান থেকেই আমি অর্ডারটা দিয়ে দেবো হ্যাঁ তার সাথে সাথে ভাবছি যে কয়েকটা কুর্তিও অর্ডার দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে তাহলে তুই ভালো থাকিস আর পরে আমায় জানাস হ্যাঁ